আমি কখনও বাংলা ভাষায় কথা বলতে বা লিখতে কোনও অসুবিধার সম্মুখীন আজ পর্যন্ত হইনি কারণ কেননা আমি সাধারণত বাঙালি তাই আমার বাংলা বলতে বা লিখতে কোনও অসুবিধা হয় না আর যেহেতু আমি একজন বাঙালি তাই কোনও ক্ষেত্রেই আমার কোনও কোশ্চেনের প্রশ্নের উত্তর দিতে কিংবা কারও সঙ্গে কোনওরকম বাংলা কথা বলতে আমার আজ পর্যন্ত কোনও দ্বিধা আসে বা অসুবিধার সম্মুখীন আমি হইনি আমার ইংরেজি ভাষা বলতে বা বুঝতে একটু অসুবিধা হয় কিন্তু বাংলা ভাষা আমার খুবই ভালো লাগে কেননা যেহেতু আমি বাঙালি তাই আমার বাংলা বলতেও খুব অসুবিধা হয় না এবং কথা বলার অন্য ভাষা বুঝতেও খুব অসুবিধা হয় না কারণ বাংলা যেহেতু আমার আমরা যেহেতু বাঙালি আমরা বাঙালি তাই আমাদের কোনওরকমভাবে বাংলার কোনও কিছু বুঝতেও অসুবিধা হয় না এবং কোনও জায়গায় কোনও ইন্টারভিউয়ের ক্ষেত্রে বাংলা প্রশ্ন করলে আমরা সেগুলো ইজিভাবেই বলে উত্তর দিয়ে থাকি তাই আমার বাংলা বলতে কোনওরকম কোনও অসুবিধা হয় না